এরকম একটি কবিতার বইয়ের নাম হচ্ছে আবল তাবল আমরা সকলেই জেনে জেনে জেনে থাকি যে সুকুমার রায় নিজের হাস্য পর কবিতার জন্য খুবই মানে জনপ্রিয় ওনার পত্যেকটি কবিতা এতো সুন্দরভাবে রিফাইন করা থাকে এবং সেগুলো শুনে সত্যিকারের পড়ে বা শুনে বা বাচ্ছা থেকে বুড়ো সবারই হাসি পাবে এবং আপনি হাসতে বাধ্য আপনি মানে যতই গম্ভীর লোক্ষ হণ না কেন সেই ধরনের কবিতা সেই কবিতাগুলোতে যতটা মানে সুন্দরভাবে হাস্যরসিকভাবে উনি কবিতাগুলো লিখিয়ে লিখেছেন কাতুকুতু বুড়ো বলে একটি কবিত এই কবিতা আছে এটা বাদে আরও অনেক কবিতা আছে ভীষণ সুন্দরভাবে বইটি রচনা করা আবোল তাবল সুকুমার রায়ের লেখা এই বইটি সত্যিই মানে যারা সারাদিন ক্লান্তি এ হয়ে এসছে সেই সব মানে বড়ো লোকেরাও এই সব বই যদি পড়ে কবিতাগুলো পড়ে তারা হাসতে বাধ্য এবং বাচ্ছাদের এন্টার এন্টারটেনমেন্টের জন্য আাসানোর জন্য এই কবিতার বইটি খুবই ভালো